আমি বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে রান্না শুরু করেছি আমি প্রথমে রান্না করতে জানতাম না আমি যেদিনে রান্না শুরু করব আমি শাশুড়ি মাকে বললাম কীভাবে রান্না করব উনি বললেন হাঁড়ির চেয়ে আগে যতটা পরিমাণ জলের দরকার তিনি দেখিয়ে দিলেন সেই পরিমাণ আমি জল হাঁড়িতে নিলাম কতটা চালের দরকার সেই পরিমাণ উনি আমাকে চাল দিলেন চালগুলো জলে ভালো করে ধুয়ে তারপরে আমি হাঁড়িতে তুললাম তারপর তিনি আমাকে ভাতটা দেখিয়ে দিলেন কেমন করে ভাতটা কতটা টাইমে হবে তারপর তিনি আমি নামিয়ে দিলাম কিন্তু তিনি আমি তো ভাত থেকে জলটা ফ্যানটা গালতে পারি না তখন সে ফ্যানটা ঠিক করে গেলে দিলেন তারপর তাকে বললাম যে আপনি আমার কাছে এসে বসুন তারপর তিনি আমার কাছে বসলেন কতটা সবজি কতটা আলু কি তরকারি হবে সেরকম তিনি বললেন তারপরে সেগুলোকে কেটে ধুয়ে নিলাম তারপর তাকে জিজ্ঞাসা করলাম কতটা তেল কতটা মশলা কতটা কি কি দেব তিনি আমাকে বসিয়ে দেখালেন কতটা পরিমাণ কোন সবজিতে জল লাগবে সেটাও তিনি আমাকে দেখিয়ে দিলেন কোনটা কীভাবে তুলতে হবে সেটাও আমাকে তিনি দেখিয়ে দিলেন এইভাবে আমার প্রথম রান্নার অভিজ্ঞতা